হ্যাঁ বলুন হ্যাঁ বলছি কত আপনি আজকে এলে বিকেলের দিকে আসতে পারেন আমি বিকেলের দিকে ফাঁকা থাকব হ্যাঁ চার থেকে শুরু আপনার মোটামুটি এবারে আপনি যত রেঞ্জের উপরে উঠবেন দশ পর্যন্ত আছে হ্যাঁ আমি পিস দিই বিক্রিও করি এবং সঙ্গে সঙ্গে কাটাইও আমার মিনিমাম পঁচিশ দিন সময় লাগে হ্যাঁ লেহেঙ্গাও আছে আপনি এবারে এসে দেখলে বুঝতে পারবেন এবারে ব্লাউজ কীভাবে কী কাটাবেন সেটা তো আপনাকে চয়েস করতে হবে করার পর তারপর বললে আমি তারপরে সেরকম অনুযায়ী কাটিয়ে দেবো হুম হুম সে তো আপনাকে এলেই দিয়ে দেবো অনেক ধরনের ছবি আছে সেই ছবি আপনাকে বার করে দেবো শুধু ব্লাউজ পিস নয় চুড়িদার নাইটি কুর্তি লেহেঙ্গা আপনি যা কাটাতে চান বলছি আপনি যেটা কাটাতে চাইবেন সেটাই আমরা কাটিয়ে দিই আর কি না ওগুলো আপনি পাবেন না মাথায় দেওয়া বলতে ওই ওড়না ওড়নাটা আপনি আমার পাশেই একটা দোকান আছে আমি বলে দেবো আমাদেরই পাশে ওখান থেকে নিয়ে নেবেন ভালো পাবেন আমার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি দোকানে থাকি হুম হুম হুম ঠিক আছে একটু সময় নিয়ে আসবেন আসবেন তাহলে দেখাতে পারব আমার দেখাতে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ আপনি আসুন না এসে হুম ঠিক আছে